হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন

হ্যাঁ আমি যেখানে কাজ করি তো সেখান থেকেও একটু মাইনে কড়ির প্রবলেম এছাড়া আমার তো বাড়ি গ্রামে বাড়ি গ্রামেরও একটু অসুবিধা আছে অসুবিধার জন্যই আপনার টাকাটা দিতে পারিনি তো আপনাকে এ এক মাসেই মানে এই মাসেই পুরোটা হয়তো দিতে পারবো না আপনাকে হয়তো কিছুটা দেবো মানে হাফটা হয়তো ধরুন দিলাম আবার নেক্সট মাসে হাফটা দিয়ে দেবো হ্যাঁ অবশ্যই এটা আমারই জানানো দরকার ছিল আমি আসলে মানে কাজের চাপে আর এতে আমি ওটা জানাতে পারিনি তো আমি কথা দিচ্ছি এ মাসে আমি হাফটা দিয়ে দেবো আর সামনের মাসে আমি পুরোটা কমপ্লিট করে দেবো পরশু দিন আপনাকে আমি তিন হাজার টাকা দেবো আমার ছ হাজার টাকা হচ্ছে আমি তিন হাজার টাকা দেবো আপনাকে বাকি তিন হাজার টাকাটা সামনের মাসে যখন আর একটা মাস শেষ হচ্ছে টোটাল তাহলে মিলিয়ে পাঁচ হাজার টাকার মত পাঁচ হাজার টাকা হবে ওটা আমি সামনের মা আমি পুরোটাই দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা আমার ভুল হয়ে গেছে জানানো আমি এর পরে থেকে জানিয়ে দেবো ঠিক আছে